মাছের সমস্যা বলতে যেমন এখন ধরো বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিতে নদী নালা পুকুর ঘাল খাল বিল সব ওই ডুবে যাচ্ছে তেমনই ধরো তোমার ওই কী বলে ওটা সমুদ্র সমুদ্রেও অনেক জল সৃষ্টি হচ্ছে সমুদ্রে এখন মানুষজন সব প্লাস্টিক ফেলছে আবর্জনা ফেলছে নোংরা ফেলছে যার কারণে জলটা দূষিত হচ্ছে জলটা দূষিত হচ্ছে খাওয়ার কারণে মাছগুলোকে ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না আর মানুষ ভালো বড়ো বড়ো মাছ না পাওয়ার কারণে ছোটো ছোটো মাছগুলো ধরে নিচ্ছে নিয়ে খেয়ে নিচ্ছে এটাই হলো মাছের এ মাছের ব